পুরুলিয়া জেলার প্রধান ফসল ধান চাল আখ তুলো শস্য ডাল ফল তামাক তার মধ্যে অন্যতম হচ্ছে ধান ধান বৃষ্টির উপর নির্ভর করতে হয় যেহেতু বৃষ্টি রুক্ষ ভূমি পুরুলিয়া তো ধান তিনটি পদ্ধতিতে চাষ হয় আউশ আমন বোরো তার মধ্যে আমাদের আমন ধানটা চাষ হয় বীজ রোপন থেকে শুরু করে তিরিশ দিন পর আমন ধান লাগানো হয় তারপর তিরিশ দিন পর ওটা নিড়ান করানো হয় তারপর একশো কুড়ি দিন কিংবা দেড়শো দিন পর ওটা কাটানো হয় ফসল কাটানোর পর সেটা ঝাড়ানো হয় ঝাড়ানোর পর ওটা বাজারে বিক্রি করা হয়